হ্যাঁ বলুন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলুন গোলাপ ফুল সেরকম পুজোতে কাজে লাগে না গোলাপ এক একটা সেটের দাম কুড়ি টাকা থেকে শুরু আচ্ছা আপনার আগে কত লাগবে সেটা আগে আপনি আগে ক্লিয়ার করে বলবেন আমাকে তারপরে দেখছি রজনীগন্ধা আপনি মানে নর্মাল কি রকম কতটা নেবেন সেটা আগে বলবেন আপনি মালা নিলে সেইটা মালা থেকে খুলেও তো আপনি ফুল ইউজ করতে পারবেন এক একটা মালার আলাদা করে দাম কাউন্ট করা হয় নর্মাল ফুলের থেকে আপনি যদি মালা করে নেন তাহলে সেটার দাম কম পড়বে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি অ্যাড্রেসটা বলবেন আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনো অসুবিধা নেই পাঠিয়ে দেব না না ঠিক আছে হ্যাঁ আগে আপনি বলুন আপনার কতটা কি লাগবে আপনি আগে একটা ফর্দ করে আমাকে দেবেন সেই অনুযায়ী

আচ্ছা

ঠিক আছে অসুবিধা নেই